হ্যাঁ আমি এডিটর তুহিন বলছিলাম হুম বলছি আপনি যে এই প্রতিবেদনটা লিখেছিলেন এই কিছু দিন আগে সেটা খুবই পছন্দ হয়েছে তো ওটা দারুণ লেগেছে আর কি ওটাকে কি আপনি আরও বিশ্লেষিত করে ভালোভাবে লিখে দিতে পারেন আমার জন্য

হ্যাঁ দেখা করে কথা বললে আরও ভালো হয় এই ব্যাপারটা কিন্তু আপনি যদি এটাকে আরও বাড়িয়ে ভালোভাবে বিস্তারিতভাবে লিখতে এটা এটার লিখতে কত দিন সময় লাগবে আপনার আর এটাকে যদি আরও ভালোভাবে লিখে দেন

হুম তো ওটা হলে খুবই ভালো হয় আর যদি আমি আরও অন্যান্য কিছু কি আপনি কি আমার জন্য লিখে দিতে পারবেন এই ধরনের

আমি যদি লিখতে দিই মানে আপনি আমার কাজটার ওপরেই কাজ করবেন না কি আরও যদি অন্যান্য কেউ লেখা দেয় সেইগুলোকেও একসাথেই লেখাগুলো লিখবেন কারণ তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আমার তো যত তাড়াতাড়ি দিতে পারবেন তত ভালো হয়

আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে তাহলে পরশু দিন আপনার সাথে আমি দেখা করছি হুম ঠিক আছে